হ্যালো হ্যাঁ দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আমি ক্যানিং থেকে বলছি ক্যানিংয়ের গোপালের মোড় থেকে হ্যাঁ আমার পাঁচ প্লেট বিরিয়ানি আর পাঁচ প্লেট চিকেন চাপ আর পাঁচ প্লেট মোমো লাগবে আপনারা কি দিতে পারবেন হ্যাঁ একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় তার কারণ আমাদের বাড়িতে অনেক লোক আসবে ওই জন্য আর দেখবেন একটু খাবারটা যেন একটু টাটকা আসে ঠিক আছে